হ্যাঁ আমি বই ছাড়াও পত্রিকা তো পড়ি আমার বাড়িতে রোজই আনন্দবাজার পত্রিকা আসে সেখান থেকে সারা দেশের বিশ্বের চারদিকের খবর সব কিছু জানতে পারি সেগুলো পড়তেও আমার ভালো লাগে জানা যায় চারদিকের খবর এবং তার সাথে সাথে আমি ভ্লগও দেখি অনেক রকমের যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের যে ভ্লগগুলো ফুড ভ্লগ বিশেষ করে আমার সব থেকে বেশি প্রিয় কারণ ওখানে নানান ধরনের খাবার কোথায় কী রকমের খাবার কী রকম প্রাইস সব কিছু দেখি যেগুলো ভালো লাগে এবং জানতেও পারি তাই জন্য আমার বেশ ভালো লাগে এবং ফেসবুকেও আমি অ অনেকটা সমায় অ্যাক্টিভ থাকি যখনই অবসর টাইম পাই তখনই অ্যাক্টিভ থাকি এইগুলো দেখি তার থেকেও অনেক খবর জানতে পারি অনেক জায়গার বিষয়ে জানতে পারি তাজন্য ভালো লাগে আমার অবসর সমায়ে এই সবের মধ্যে ব্যস্ত থাকতে আমি সত্যিই খুব পছন্দ করে